আমি আমার খামারে অনেক রকমের পশুর পালন পশু পালন করি যেমন হাঁস মুরগি ছাগল ইত্যাদি এতে অনেক পশুদের খাবারের প্রয়োজন হয় আমি এতে এদের প্রচুর পরিমাণে খাবার খাওয়াই যেটা সঠিক মূল্য খাবারটা খাওয়াই এবং এদের খুব ভালো ভালো খাবার খাওয়াই হাঁসকে হাঁসকে খুব যত্ন করি এবং খাবার হাঁসকে যত্ন করি এবং ভালো ভালো খাবার খাওয়াই মুরগিকে আমি মুরগিকেও আমি মুরগির যেসব খাবার খায় সেই সব খাওয়াই ছাগল ছাগলকেও আমি ছাগলকে গাছের পাতা এবং ভাত আরে ভিজে ভাত আরে এমনিতেও খাওয়াই এবং ভালো আমি খাবার খাওয়াই এবং আর আর গরুও গরুও পুষি আমি গরু আমাদের খুব ভালো উপকারি ওদেরকে পুষেও আমাদের লাভ আছে ওদেরকে ঘরের অনেক কিছু খাবার যা বাদ বাড়তি হয় যেমন হল শাক সবজি ভাত এমনি ভেজা ভাত মুড়ি যা থাকে আমরা যেগুলো না খেতে পারি সব গরুকে খেতে দিই গরু সেগুলো খুব আনন্দ করে খায় এবং ওদের আমাদের ওই গরুর পশু গরুর খাবার গরুর আমাদের যে খাবারটা খায় তাতে ওদের অনেক উপকার হয় আমিও গরু থেকে অনেক উপকারী জিনিস পাই যেমন দুধ পাই আবার গোবর পাই ঘুঁটা পাই এসব জিনিসগুলো আমার বিক্রি করে আমার খুব আরও আরও পাঁচটা পয়সা হয় আমি এবং খামারের যেই সব পশুদের মুরগিকেও পুষলে তাদের তারপরে কিছুদিন বাদে বড়ো করে বিক্রি করলে সেটা থেকেও পয়সা পাওয়া হয় হাঁসকেও বিক্রি করলে আমি বড়ো করে মানুষ করলুম ওকে ভালো করে মানুষ করার পর আমার তা থেকেও বিক্রি করলে পাঁচটা পয়সা হয় ছাগলকে তো একবার বাচ্চা ছাগল পুষলে ছাগলটাকে যখন একটু বড়ো হয়ে যাবে ওদের তখন বাচ্চা হবে একটা ছাগলের তিনটে চারটে করে বাচ্চা হয় সেই থেকে আমি সেই বাচ্চাগুলোকে মানুষ করে যখন আরও বড়ো করি সেই থেকে আরও আমাদের অনেক পয়সা উপার্জন হয় এবং পশুদেরকে আমি ব্যবহার করলে এবং তার থেকে আমার অনেক উপার্জনও হয়